হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের প্রচলিত ধর্ম বা সমাজকে অবশ্যই প্রভাবিত করে যেমন মূলধন রীতিনীতি উৎসব শিল্প বিভিন্ন ধর্মীয় গানবাজনা বড়দিনের বা আমাদের ঈদ বলুন দুর্গাপুজো বলুন তো গানবাজনা সব পুজোতে বা ঈদ পার্বণে তো সবে গানের আমাদের পশ্চিমবঙ্গ প্রচলন আছে তো আপনি বড়দিনের বেলাও বলতে পারেন বড়দিন তো সবারই জন্য এটা কোনো একটা ধর্মর উৎসব না এটা আর কি সবারই জন্য বড়দিন আমি যেটা মনে করি তো ধর্মের কোনো দিন উৎস উৎসব হলো আপনি ধরে নিন দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো বা গণেশ পুজো আরও অনেক ধরনের পুজো আছে তো এগুলো আর কি গানবাজনা তেই মানুষ মেতে থাকে তো ধর্ম মানেই তো আর কি আনন্দ তো আনন্দই দিন যাপন কাটায় তো আমাদের যেমন ঈদে ঈদেও গানবাজনা হয় ধর্মীয় গান বাজে তো সবারই ধর্ম সবার কাছে সমান তো সবারই ধর্ম নিয়ে সবারই খুশি থাকুক এটাই চাইব